হ্যাঁ আপনি কি মিউ মিউনিসেপ কোল হ্যাঁ কো হ্যাঁ কলকাতা ও হ্যাঁ হ্যাঁ বলছি কি আপনার সাথে কি একটু কতা বলা যাবে বলছি আমাদের এই মা মানে আমি চো চৌতিরিশ নম্বর ওয়ার্ড থেকে বলছি তো আমাদের বাড়ির সামনে রাস্তাটা এতো খারাপ অবস্থা যে বলার মতোনই নেই এতো সবাইকে বলছি তো কেউ কোনো ব্যবস্থা করছে না তো বাধ্য হয়ে আপনাকে কল করলাম তো রাস্তাটা বৃষ্টি হচ্ছে বৃষ্টি যো হলে না তো পুরো জল জমে যাচ্ছে আর গাড্ডাও আছে আর গা জল জমে থাকলে তো আর গাড্ডাটা দেখা যাচ্ছে না না আর অনেকে পড়েও গেছে গাড্ডাতে বুঝলেন গাড়ি ঘোড়াও যাওয়া আর যা যেতে আসতে পারছে না বাচ্চাদের স্কুলেও নিয়ে যেতে পারছি না তো আপনি একটু দেখুন যে কিছু করা যায় কিনা

হ্যাঁ তো যা করবেন একটু তাড়াতাড়ি করুন একটু দেখুন কী করা যায় কেন খুবই প্রবলেম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে তাই ব্যবস্থাটা করুন তাহলে খুব ভালো হয় ঠিক আছে হ্যাঁ তাহলে রাখছি হ্যাঁ